হ্যাঁ উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে প্রধান সাংস্কৃতিক পার্থক্যগুলি হল উত্তর ভারতের পোশাক একরকম জনজীবন একরকম মানুষের খাওয়া দাওয়া একরকম চলাফেরা একরকম তাদের জলবায়ু আলাদা রকমের দক্ষিণ ভারতের মানুষের চলাফেরা একরকম খাওয়া দাওয়া একরকম জলবায়ু একরকম আবহাওয়াও একরকম তাদের পোশাক আশাক খাওয়া দাওয়া সবকিছুই আলাদা আলাদা উত্তর ভারতের মানুষের মধ্যে অনেকরকম আনন্দ ফূর্তি আছে এবং অনেক মুর মন্দির মসজিদ আছে সেখানে অনেক পুজোপাঠ হয় তো উত্তর ভারতের জলবায়ু খুবই মনোরম দক্ষিণ ভারতের জলবায়ু খুবই মনোরম